হ্যাঁ এখন তো আর হাত পাম্প সরাসরিভাবে কাজ করা হয় না সেরকম খুবই কম হয় কারণ এখন জলের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে সেই কারণে আর কল হাত পাম্প দিয়ে বা কলের সা টিউবওয়েলের সাহায্যে সাহায্যে জল তোলা খুবই কম হয় আগেকার দিনে হতো আগে আমি অনেকবারই কলের জলের জন্য কলের লাইন দিতে হয়েছিল তো আমি কলের লাইন দিয়ে ওই হাত পাম্পের সাহায্যে জল তুলে জল নিয়ে আসা হতো আর বিশেষ করে তো গরমের দিনে জলের লেয়ারটা অনেকটা নিচে নেমে যেত ওপর থেকে জল কলে দিয়ে তারপর হাত পাম্পের সাহায্যে জল টেনে টেনে তুলতে হতো এতে অনেকক্ষণ পরই জলটা উঠত হাতটাও বেশ কিছুক্ষণের জন্য ব্যথা হয়ে যেত তা হলেও এ হাত পাম্পের সাহায্যে তখনকার দিনে জল ছিল এখনকার মতো এত সরাসরিভাবে জল পাওয়া যেত না